এক লক্ষ একহাজার একশো দুই লক্ষ দুহাজার দুশো তিন লক্ষ তিন হাজার তিনশো চার লক্ষ চার হাজার চারশো পাঁচ লক্ষ পাঁচ হাজার পাঁচশো